শৈশবে আমি অনেকবারই মানে ভ্রমণ করেছি তবে প্রথমত আমি আমার মানে খুব ছোটোবেলাতে প্রথমত আমি আমার পরিবারের সঙ্গে যাই যেমন আমার পরিবারে বাবা মা কাকু কাকিমা জেঠি জেঠিমা এবং আমি আমার দাদা ভাই বোন সবাই মিলে একসাথে আমরা ভ্রমণে যেতাম এবং সেখানে গিয়ে বড়রা যারা বাবা মা কাকু কাকিমা এরা সবাই মিলে রান্না করত এবং আমি আমার দাদা ভাই বোন আমরা সবাই মিলে সেই সময় খেলা করতাম তারপর রান্না আর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একসাথেই খেতে বসতাম এবং সেখানে খেতে খেতে খুব মজা করতাম এরপর খাওয়া দাওয়া মানে পুরো সারাদিন ধরে সেখানে আমরা খুব আনন্দ করতাম এবং তারপর আমরা সবাই মিলে একসাথে বহু জায়গায় গিয়ে বহু বহু বহু পরিবেশের মানে প্রাকৃতিক সামনে আমরা সেখানে ছবি উঠতাম এবং তারপর খুব আনন্দ করে আমরা বাড়ি আসতাম আর তাছাড়া ভ্রমণ তো আমি পরিবার ছাড়াও বহুবার স্কুল থেকে বা আমি আমার টিউশন থেকে গিয়েছি বা স্কুল থেকে আমরা সবাই মিলে মানে মানে স্যার আমরা আমাদের বন্ধুরা সব সবাই মিলে একসাথে বাসে করে বিভিন্ন জায়গায় আমরা বহু ভ্রমণ করেছি এবং সেখানকার আর পরিবেশ পরিবেশ বা প্রাকৃতিক আমাদের প্রাকৃতিক দিক থেকে আমরা খুব আনন্দ পেয়েছি এবং সেখানেও আমরা প্রায় সবাই মিলে রান্না করতাম এবং সেখানে আমরা সবাই মিলে স্নানও করে নিতাম এরপর সবাই মিলে একসাথে মানে খাওয়া দাওয়া করে প্রচুর আনন্দ করে করতাম এবং সেখানকার বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য বা নিজেদেরও ছবি বহু আমরা তুলে নিয়ে আসতাম আর তাছাড়া আমি মানে বেড়াতে মানে বেড়ানো বা ভ্রমণের জন্য আমি বহু জায়গায় গিয়েছি যেমন পরিবারের সঙ্গে আমি আমার কাছাকাছি কোনো জঙ্গলে গিয়েছি বা কোনো নদীর ধার আর এই সব জায়গাতে পরিবারের সঙ্গে করে ভ্রমণ করেছি আর স্কুল থেকে বা টিউশন থেকে যতবারই গেছি আমি বিভিন্ন ধরনের মানে শুশুনিয়া পাহাড় দীঘা এই সব জায়গা যেতেই পছন্দ করতাম কারণ ওখানকার স্যারেরা যেটা যেখানকে নিয়ে যেত সেখানকে যেতে হতো এইসব জায়গার মানে বহু মানে অভিজ্ঞতা আমি অর্জন করেছি